যারা নাগরিক বিজ্ঞান বা অন্য অন্য গবেষণা প্রকল্পে সঙ্গে যুক্ত হতে চায় সত্যি সত্যি বলতে তাদের জন্য অন্য কোন টিপ্স থাকে না সাধারণ নাগরিক হিসেবে যদি একটা মানুষকে প্রতিষ্ঠিত হতে হয় তাহলে তা রাষ্ট্র সমাজ অর্থনীতি রাজনীতি সমস্ত বিষয়ে সম্পর্কে তা সচেতন হতে হবে তবে যে বিষয়টি আমি নতুন যারা যুক্ত হতে চায় তাদেরকে বলব প্রথমত কিছু বই পড়া বিভিন্ন ধরনের গল্প পড়া সেই সামাজের সঙ্গে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করা এবং মানুষকে বুঝতে শেখা এগুলো কিন্তু ভীষণ জরুরি একটা জিনিস এছাড়া এইসব বিষয়গুলি সঙ্গে যুক্ত থাকলে যে জিনিসটি খেয়াল রাখতে হবে সেটি হলো যে মানুষের সঙ্গে বিচ্ছিন্নতা হলে এই ধরনের ব্যাপারে যুক্ত হওয়া যায় না তবে একজন নাগরিক সুনাগরিক সে তাকে ভালো নাগরিক হতে গেলে তাকে কিন্তু এসব বিষয়গুলো জানতে হবে এবং অবশ্যই তাকে এই সুনাগরিক হতে হবে এবং এই এবং বিজ্ঞান জানার জন্য অবশ্যই একটা কারিকুলামও দরকার আছে তার একটা ব্যাকগ্রাউন্ড একটা ডিগ্রী ও দরকার যে পড়াশোনারও দরকার আছে সে বিষয়টি যাতে সহজে হয় সে বিষয়টাও তাকে খেয়াল রাখতে হবে ডিগ্রি না ছাড়াও কিন্তু এ বিষয়ের সঙ্গে যুক্ত হওয়া যায় এবং সেগুলি হয় অনুধাবন এবং সহ যোগাযোগের মাধ্যমে এটা কিন্তু সহজে করা যায়